আমাদের পরিবারে তো সেরকম বেশিজন কেউ নাই আমরা তিনজনই খালি থাকি আমি আমার মা আমার বাবা আমার মা আর আমার বাবার আমি খুব প্রিয় একমাত্র ছেলে এবং পরিবারদিকে বলতে গেলে সেরকম আর কারোর ঘর কোনো আত্মীয়র ঘর সেরকম একটা যাওয়া হয় না মাঝে মাঝে যাওয়া হয় গেলেও আমি খুব ভালোবাসা পাই তাদের কাছ থেকে তাদের কাছ থেকে মাঝে মাঝে আমি কোনো গিফটও পাই বন্ধুবান্ধবের থেকে দেখতে গেলে আমার বন্ধুবান্ধব তো প্রচুর ফ্রেন্ড সার্কেল আমার প্রচুর স্কুল ফ্রেন্ড আছে ক্লোজ ফ্রেন্ড আছে স্কুল ফ্রেন্ড তো বলতে গেলে সেরকম একটা কথা হয় না তাদের সাথে কিন্তু যারা আমার ক্লোজ ফ্রেন্ড আছে তাদের সাথে তো রোজ দেখা উঠা বসা আড্ডা ঘোরা প্রায় সব হতেই থাকে তাদের সাথে রোজ একবার হলেও দেখা করা জরুরি কারণ কি ফ্রেন্ড হয় দেখা না করলে আবার রেগে যাবে কিছু করার নেই তাই জন্য রোজ একবার হলেও দেখা করতে হয় এবং কি সোশ্যাল মিডিয়াতেও আমার অনেক ফ্রেন্ড আছে ওদের সাথেও মাঝে মাঝে কথা হয়ে যায় ব্যাস